আমার বাড়ি হাওড়ায় তা আমার আশেপাশে পাঁচজন বিখ্যাত ব্যক্তি হল আশেপাশের মধ্যে উলুবেড়িয়া একটি জায়গা যেখানে সাহিত্য শ্রেষ্ঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলায় অবস্থিত উনি একজন ফুটবলার হিসাবে বিখ্যাত মনোজ তিওয়ারি উনি একজন বিখ্যাত ক্রিকেটার অরূপ বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী হিসাবে তার কাজকর্ম করেন রুদ্রনীল ঘোষ একজন সিনেমা আর্টিস্ট এবং খুব ভালো মানের একজন সিনেমা করেন